হ্যাঁ বলো

আমাদের এখানে ইয়োগাতে ভর্তি হতে গেলে অ্যাডমিশন চার্জ থাকে ছশো টাকা তারপর পার মান্থ তিনশো টাকা করে চার্জ দিতে হয় আপনি কিসের জন্য ভর্তি হবেন বা কী প্রবলেম আছে আপনার আচ্ছা আচ্ছা না সে ঠিক আছে আপনি এ এ করতে পারেন ইয়োগাটা জয়েন করুন ইয়োগাতে জয়েন করলে আমাদের এখানে অনেক রকমের ব্যায়াম করানো হয় অনেক ধরনের রিল্যাক্সেশনও করানো হয় তো তার ফলে আপনার আপনি কিছুটা রিল্যাক্স হয়ে যাবেন আর কোমরে ব্যথা আর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম আছে করাতে আমরা করাতে পারবো ওয়েটটা বাড়ানোর জন্য তো এখানে ব্যায়াম করতে হবে প্লাস আমরা এখান থেকে আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবো সেই ডায়েট চার্টটা মোটামুটি একটু ফলো করতে হবে সেই ডায়েট চার্টটা ফলো করলে দু মাসের মধ্যে আপনি এফেক্ট বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে তো নিয়ম হচ্ছে দু মাসে তিরিশ দিন ক্লাস করতে হবে তো দু মাসে তিরিশ দিন ক্লাস করার পর আমরা চার্ট চেঞ্জ করি মানে প্রত্যেক দু মাস ছাড়া ছাড়া আমরা আপনার প্রবলেম নেবো তারপর সেই প্রবলেমটা নিয়ে আমরা আবার আপনার জন্য নতুন করে চার্ট তৈরি করবো আচ্ছা তাহলে আপনি ভর্তি যখন হবেন আপনি আজকেই চলে আসুন বিকেলে আমাদের ইন্সটিটিউটে এখানেই কাছে আপনি তো চেনেন মনে হয় নাহলে আপনাকে অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দেবো আপনি চলে আসবেন দিয়ে ভর্তি হয়ে যান ঠিক হুম ওয়েলকাম